আমার একটা সৌভাগ্য হয়েছিল পাখিদের ক্লাবে যাওয়ার পাখিদের ক্লাবে কী হয় সেটা আগে বলি সেখানে যত পাখি প্রেমিকরা আছে তারা এক জায়গায় হয় এবং তাদের আলোচনা হয় তাদের আলোচনাগুলো হয় সবসময় পজিটিভ কীভাবে পাখিদের আরও উন্নত করা যায় কীভাবে পাখিদের সংখ্যা আরও বাড়ানো যায় যে পাখিগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে সেই পাখিগুলোকে আবার কীভাবে ফিরিয়ে আনা যায় তাদের চিন্তাভাবনা তাদের আলোচনা থাকে এই বিষয়গুলোর ওপরে এটা আমার খুব ভালো লেগেছে এবং এই জন্যে আমি বেশ কয়েকবার পাখিদের ক্লাবে গিয়েছি এবং সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি পাকিদেরকে কীভাবে ছোটবেলা থেকে বড় করতে হয় পাখিদের কীভাবে যত্ন নিতে হয় সংরক্ষণ করতে হয় এবং সেখানে মাঝে মাঝে একটা করে সেমিনার হয় সেই সেমিনারে পাখিদের বিশেষজ্ঞ আসে পাখিদের যারা অভিজ্ঞতা তারা আসে তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে তাদের ভালো লাগা শেয়ার করে তাদের ভেতরে যে জ্ঞান আছে সেগুলো শেয়ার করে এবং তাদের মতো আমরা যারা নিউ পাখি প্রেমিক আছি তারা অনেক কিছু শিখতে পারি তো এই পাখিদের ক্লাবে আমি মনে করি আমার মতো যারা পাখি প্রেমিক আছে যারা পাখিদেরকে নিয়ে শিকতে চাইছে তারা সেখানে মাঝে মাঝে যাওয়া উচিত